হ্যালো কে হুম হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ ওখান থেকেই বলছি

হ্যাঁ অবশ্যই ফাঁকা আছি বলুন হ্যাঁ আচ্ছা

হ্যাঁ হ্যাঁ সাপ্লাই দিতে পারি এবারে আপনার কী কী ফুল লাগবে সেসব তো বলতে হবে কী কী ফুল লাগবে বলুন

হুম হ্যাঁ কারণ হ্যাঁ আপনার আপনার কত করে কি ফুল লাগবে সেসব তো বলতে হবে কারণ সেই মতো তো আমাকে আনাতে হবে যদি আমাদের এখানে স্টকে না থাকে তাহলে তো বাইরে থেকে আনাতে হবে না ওই জন্য বলতে হবে এবং আপনার কতটা এরিয়া জায়গাটা জুড়ে প্যান্ডেলটা হবে বা সাজানো হবে সেসব তো বলতে হবে সেইমতো তো ফুল দিতে পারি আমরা রজনীগন্ধা তিরিশ পিস এবারে শুনুন এখন আগে দেড়শো করে দেড়শো করে নিচ্ছিলো আপনার কাছে তখন আমাদের কাছে একশো করে ছিল এবারে আপনাকে হয়তো ঠিক কীভাবে দিত আমি জানতাম না আমার কাছে একশো ছিল কিন্তু এখন রেটটা বেড়েছে এখন দুশো টাকা হয়ে গেছে দুশো দশ টাকা

তো এরকম হ্যাঁ এবারে হ্যাঁ আমি টাইমটা বলে দেব এই সময় আমার দোকানে আমাকে পাবেন কিন্তু এর আপনি এলে খুবই ভালো হত কারণ এসে আপনি ফুলগুলোও দেখতেন এবং কেমন পছন্দ হতো তখন আমাদের ফুল আশা করি আপনার ভালোই লাগবে এবং দেখে বলবেন যে এই ফুলই দরকার কারণ আমরা ভালো ফুলই বাইরে থেকে অর্ডার দিয়ে আনি ঝাড়গ্রামের বাস স্ট্যান্ড থেকে নেমে আপনাকে বাঁ দিকে যেতে হবে বাঁ দিকে গিয়ে ডান দিকে একটা যেটা একটা ফুল শপের দোকানটা লেখা থাকবে নামটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব দিয়ে আপনি দেখে ওখানটায় চলে যাবেন ওই সামনেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাল সকালে অবশ্যই থাকবো এবং আপনি আমি যদি যদি সকালে জল ঝড়ের অবস্থা থাকে দেখে একটু আসবেন নয়তো বিকালেও দোকান খোলা থাকে বিকালেও আসতে পারেন হুম হুম ঠিক আছে হুম ঠিক আছে